হ্যালো ত্রিহিতা আমি তোমার স্কুলের সায়ন্তীদি বলছিলাম হ্যাঁ বলছিলাম তুমি অনেকদিন ধরে স্কুলে আসছো না কি ব্যাপার আচ্ছা বাংলাতে একটা প্রোজেক্ট দেওয়া হয়েছে তোমাদের সেই জন্যেই আমি তোমাকে ফোন করলাম প্রোজেক্টটা হচ্ছে প্রোজেক্টটা হচ্ছে পশ্চিমবঙ্গের উৎসব তার ওপরে তার ওপরে তোমাদেরকে লিখতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ ছবি নিশ্চয়ই দিতে হবে ছবি না দিলে হবে না ছবি দিতে হবে আর যেটা লিখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন উৎসব সম্পর্কে লিখবে আর খাতাটা সুন্দরভাবে করবে তোমরা তো এর আগেও নিশ্চয়ই করেছো হ্যাঁ সবকিছু দেবে দোল উৎসব আরও নানা বিভিন্ন কিছু যেগুলো হয় চেষ্টা করবে বেশিগুলো যাতে করতে পারো বুঝেছো এক হাজার শব্দের মধ্যে করবে তবে চেষ্টা করবে যেন বেশিগুলো লিখতে পারো এরম কোরো না যে দু একটা করে ছেড়ে দিলাম এরম কোরো না সুন্দর করে করবে বেশিগুলো করবে প্রতিটাতে ছবি দেবে সেটা নীল আর কালো এই দুটোই করবে সবুজ লাল এগুলো ব্যবহার একেবারেই করবে না আর এ ফোর পাতাতে তোমাদের প্রোজেক্টটা পুরোপুরি করবে আর তার সাথে সাথে সাদা আর্ট পেপার মলাট দেবে সুন্দর করে করবে দেখো এরপর মোটামুটি দশ নাম্বারের থাকে তো তো যদি দশটা উৎসব দাও হাজার শব্দের মধ্যে লিখতে হবে তো একটাতে মোটামুটি একশো একশোটা মত দেবে দশটা দিলে ধরো সেখানে হাজারটা হয়ে যাচ্ছে আর দেখো একটা পাতাতে লিখবে আর তার সামনে মানে যেটা নিয়ে তুমি লিখছো তার পাশে ছবি দেবে তবে লেখাটা যেন দুটো পাতাতে না হয়ে যায় একটা পাতাতেই লিখবে পাশের পাতাতে ছবি দেবে একদম একদম পারলে একটু ভালোভাবে লিখবে পুজোটা প্রথম কোথায় শুরু হয়েছে এখন কীভাবে সেটা চলছে আমাদের ওয়েস্টবেঙ্গলে কাদের মধ্যে চলছে এই সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করবে আর এরকমভাবেও বড়দিন এই সমস্তগুলোও দিতে পারো কেমন কোন হ্যাঁ একদম তুমি যতটা পারবে বিভিন্ন বই থেকে চেষ্টা করবে নেওয়ার নিয়ে লেখার যাতে ব্যাপারটা খুব ভালো হয় বুঝতে পেরেছো দেখো জমাটা এই সপ্তাহের মধ্যেই আমি সময় দিয়েছি তুমি যেহেতু বলছো তোমার শরীরটা ঠিক নেই তুমি তোমাকে আমি দু সপ্তাহ সময় দিলাম তুমি তার মধ্যে জমা করো যদি তুমি আসতে না পারো একান্তই তাহলে তোমার বাড়ির কারোর হাতে দিয়ে পাঠাবে কিন্তু তাড়াতাড়ির মধ্যে দিয়ে পাঠাবে আচ্ছা ঠিক আছে তুমি সুন্দর করে জমা করো তাহলেই সবকিছু ঠিকঠাক থাকবে শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই বলবো ঠিকঠাক ওষুধ খাও খাবার খাও তাড়াতাড়ি আবার আমাদের সাথে স্কুলে এসো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখলাম সুন্দর কোরো করে জমা দিও